আমি পুরুলিয়া জেলার বাসিন্দা এখানে স্থানীয় কিছু খেলাগুলোর মধ্যে ক্রিকেট ফুটবল খোখো এগুলি খুবই জনপ্রিয় খেলা এই সমস্ত খেলা এখানকার মানুষকে একত্রিত করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা এই সমস্ত খেলায় অংশদান করতে পারে তাছাড়াও রয়েছে ক্যারাম টুর্নামেন্ট এবং এখানে ক্রিকেট টুর্নামেন্টেরও ব্যবস্থা করা হয় যেখানে সমস্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্লেয়াররা এসে এইখানে অংশগ্রহণ করেন এবং তারা সবাইকে একত্রিত করে বিনোদন দেন এইভাবেই আমাদের জেলার স্থানীয় খেলাধুলাগুলি আমাদের মানুষদের একত্রিত করে রাখে